স্থানীয় ভাষায় নানা রকম চ্যানেল আছে আমার বেশি কিছু জানা নেই তবুও যেটা জানা আছে আমি সেটাই বলব জি জি চব্বিশ ঘন্টা আর স্টার জলসা আকাশ বাংলা আরও অন্যান্য চ্যানেল আমরা দেখি কিন্তু স্থানীয় ভাষায় হিন্দি বা ইংরেজিতে খবর আমরা দেখতে পছন্দ করি না কারণ আমরা তো বাঙালি তাই আমরা বাংলার সেরা খবরটাই দেখতে পছন্দ করি এবং আমরা বাংলায় দেখি হিন্দি সিনেমা বা ইংরেজি খবর আমরা কিছু দেখি না আমরা আনন্দবাজার এবং জি চব্বিশ ঘন্টা আর সুমনের খবর ইত্যাদি আমরা দেখি এবং এই চ্যানেলগুলো আমরা দেখতে পছন্দও করি